ডিম দুধ মাংস ছাড়া আরেকটা কিন্তু পশুপালন করা করে করে ব্যবসা করা যায় সেটা হয়তো অনেকে জানে আবার অথচ কেউ জানে না অনেকে তারা যারা জানে না তাদের ক্ষেত্রে বলি যারা প্রধানত গরু পালন করে দুধের জন্য তারা কিন্তু তাদের গোবরটাকে মানে গরুর গোবরটাকে এ একটা জায়গায় জমিয়ে তার উপরে ছাউনি দিয়ে যাতে রোদ ও বৃষ্টি যাতে পড়তে না পারে এবং সেটা বেশ কিছুদিন পচিয়ে তার ভিতরে কিছু কেঁচো ছেড়ে দিয়ে সেই কেঁচো গোবরটাকে কিছু খেয়ে নেওয়ার পরে কেঁচো তার বজ্র্য পদার্থ বের করে এবং সেটাই হয় কম্পোস্ট সার এবং এই সার এবং বাজারে অনেক টাকায় বিক্রি হয় এবং এর চাহিদাও অনেক যারা এই ব্যবসাটা করতে পারবে তারা কিন্তু এইগুলো জিনিস ছাড়াও অনেকগুলো টাকা আয় করতে পারবে কারণ এখন সমস্ত চাষিরাই জৈব সার বিনা চাষ করছে না সেই জন্য বাজারের চাহিদা খুব বেশি তাহলে এই বিজনেসগুলো কিন্তু চাষিরা করতে পারে